শিক্ষা কর্মস্থান এবং নেতৃত্বদের ক্ষেত্রে ঝাড়গ্রাম জেলার আর অনেক রকম সমস্যা রয়েছে যেমন এটা ঝাড়গ্রাম জেলাটা যেহেতু জঙ্গলমহল এলাকা সেহেতু এর রাস্তাঘাট খুব খারাপ বা এখানে জঙ্গলের জঙ্গলের কারণে এখানে হাতি হাতি বাঘ আর সিংহ বেরিয়ে আসে যাতে মানুষজনদের অনেক অসুবিধার মুখোমুখি হতে হয় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় হয় এখানের মানুষজনদের যে যেখানে এখানের শিক্ষাব্যবস্থাও খুব একটা উন্নত নয় এখানে এ চাইলেও এখানে শিক্ষা গ্রহণ শিক্ষা গ্রহণ করতে পারে না কারণ এখানের শিক্ষা ব্যবস্থা খুব একটা উন্নত নয় তো আর এখানে সুযোগ রয়েছে এ যেমন এখানে অনেক পর্যটন কেন্দ্র রয়েছে যেমন রাজবাড়ি যেমন রাজবাড়ি রয়েছে এখানে বা আরও অনেক পর্যটন কেন্দ্র রয়েছে যেখানে যেখানে বা অনেক দূর থেকে মানুষ আসে এখানে দেখতে ঘুরতে আসে তো এখানে এখান তাই জন্য এখানে এর এই সুযোগ রয়েছে যে পর্যটন কেন্দ্র থাকার জন্য এখানে ঘোরার সুযোগটা রয়েছে এখানে কী অনেক দূর থেকে মানুষ আসে এখানে ঘুরতে এখানে এ দেখতে আসে রাজ রাজবাড়িতে আসে দেখতে আসে তো এখানে এ এই সুযোগটা রইলেও থাকলেও কিন্তু এখানে পড়াশুনা শিক্ষা ব্যবস্থার সেরকমভাবে কোনো সুযোগ নেই